ভারতবর্ষে যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা সবচেয়ে কঠিন ভাষা এই ভাষা উচ্চারণ সঠিকভাবে অনেকেই করতে পারে না এবং এই ভাষা যখনই বলতে গেলে বা কাউকে কিছু বলতে গেলে ভাষাগুলো খুব সুন্দরভাবে মস্তিষ্ক ঠান্ডা রেখে এগুলোকে উচ্চারণ করতে হয় যেমন জগদীশ্বর একে ভাঙলে কী হয় জগৎ যোগ ঈশ্বর জগদীশ্বর জলেশ্বর বা বিভিন্ন ব্যাকরণ কাব্যগ্রন্থ এই সমস্ত যেসব বাংলা ভাষা এই ভাষাগুলো খুব কঠিন ভাষা এবং অত্যাধুনিক কঠিন ভাষা একমাত্র বাঙালিদের ক্ষেত্রে বাংলা ভাষা বাঙালিদের কাছেই শ্রেষ্ঠ মাতৃভাষা হিসেবে পূজিত হয় কিন্তু বাংলা ভাষা এমনই একটা ভাষা অনেক বাঙালিরাই এর সঠিক উচ্চারণ বা সঠিকভাবে বলতে পারে না কিন্তু সত্যিকারের সঠিক ভাষা জানতে গেলে বা সঠিক ভাষায় কথা বলতে গেলে এই ভাষাটাকে খুবই মস্তিষ্ক ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে উচ্চারণ করতে হয় কুজ্ঝটিকা এই রকম এইরকম কিছু কিছু ভাষা আছে যেটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবভাবেই মিলিত হয়ে থাকে এবং এই ভাষা সারা ভারতবর্ষের কাছে খুব কঠিন একটা সাবজেক্ট বাংলা ভাষা